কিছু লোক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির জন্য ধর্মের সুযোগ নেয় এবং ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করে থাকে সবকিছু ব্যবসা হিসাবে ব্যবহার করে থাকাটা কিন্তু উচিৎ নয় ব্যবসা ব্যবসার জায়গায় মানুষের ধর্ম ধর্মের জায়গায় থাকা উচিৎ কিন্তু এখনকার মানুষ এতটাই লোভে পরিপূর্ণ যে নিজের ধর্মকে নিজের ভগবানকে সম্মান না করে ভগবান নিয়েও ব্যবসা শুরু করেছেন এই বিষয়টা খুবই লজ্জাপূর্ণ একটা বিষয় যেটা আমাদের একটু লোভটাকে ছেড়ে পরে আমাদের একটু খোলামেলাভাবে যদি আমরা বাঁচতে চাই অবশ্যই আমাদের ধর্ম আমাদের পরিবেশ এগুলো নিয়েই বাঁচতে হবে কিন্তু আমরা সেটা করে উঠতে পারি না কারণ লোভ অহংকার ক্ষোভ রাগ এগুলোই মানুষকে শেষ করে দিচ্ছে যে কারণে ভগবান নিয়েও ব্যবসা কিছুদিন আগে ট্রেন যাত্রা করার সময় দেখলাম একটি মেয়ে খুব কমবয়সি একটি মেয়ে সে ভগবানের ছবি নিয়ে টাকা চাইছে যে দশ টাকা দিন পাঁচ টাকা দিন কিছু একটু দক্ষিণা দিন সেখানে আমার পাশের সিটে বসে থাকা একটি ভদ্রলোক সেখানে পাঁচ টাকা দেয় কিন্তু মেয়েটি না নিয়ে পাঁচ টাকাটা ফেরত দিয়ে দেয় যে এই টাকায় কী হবে আমার তখন একটাই প্রশ্ন মনে আসে ভগবান কী বলে দিয়েছেন এই টাকাতে হবে না তাহলে এটাকে কী বলা যায় ব্যবসা এই জাতীয় ব্যবসা করে ভগবানকে পাওয়া যায় না ভগবানের আশীর্বাদও পাওয়া যায় না তাই লোভ কমিয়ে যেটুকু পাওয়া গেছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা আমাদের উচিৎ